আমি শাস্ত্রীয় সঙ্গীত গাইতে অতটা পছন্দ করি না কিন্তু সমসাময়িক টা পছন্দ করি কারণ আমাকে শুনতে ভালো লাগে শাস্ত্রীয় সঙ্গীত কিন্তু সমসাময়িকটা আমাকে বেশি ভালো লাগে কারণ আমাকে গাইতে অতটা ভালো লাগে না শাস্ত্রীয় সঙ্গীত এবং কেন আমাকে ভালো লাগে না কারণ কোনটা কঠিন সেটা হল আমার আমার কাছে কঠিন হল শাস্ত্রীয় সঙ্গীত কারণ ওটা আমাকে শুনতে ভালো লাগে না এবং গাইতে যেহেতু ভালো লাগে না এবং এই জন্য আমাকে অতটা আমাকে মনে হয় যে শাস্তীয় সঙ্গীতটাই হলো আমার কাছে অনেক সুন্দর এবং সমসাময়িকটা হল সঙ্গীতটা হল আমার কাছে অনেক সুন্দর লাগে আমাকে খুব ভালো লাগে কারণ এই সমসাময়িক সঙ্গীতে এ সঙ্গীতে এখন যতটা আপডেট হয়েছে বা সুন্দর হয়েছে আগের অনুযায়ী এ শাস্ত্রীয় সঙ্গীতের অনুযায়ী সমসাময়িক সঙ্গীতটা একদমই আলাদা যেটা শুনতে ভালো লাগে এবং গাইতেও ভালো লাগে এবং এই জন্য সবথেকে বেশি যেটা আমি বলতে চাইছি এখন যে আমাকে বেশি ভালো লাগে সমসাময়িক সং সঙ্গীত ওটা শুনতেও আমাকে ভালো লাগে এবং গাইতেও ভালো লাগে আর শাস্তীয় সঙ্গীতকে আমাকে অনেক কঠিন বিষয় মনে হয় কারণ এ শাস্ত্রীয় সঙ্গীতকে আমাকে শুনতে অনেক ভালো লাগে কারণ ছোটো থেকে আমরা আমি এবং আমার পরিবার সপরিবার শুনতে ভালোবাসি শুনেছি এবং শাস্ত্রীয় সঙ্গীতকে কিন্তু গাইতে অতটা পছন্দ করি না কিন্তু সাময়িক সমসাময়িক সঙ্গীতকে যতটা পছন্দ করি এবং এই সমসাময়িক সঙ্গীতকে শুধু পছন্দ নয় কিন্তু গাইতেও পছন্দ করি এবং শুনতেও পছন্দ করি কারণ এটাতে সত্যি মানে খুবই ভালো লাগে সমসাময়িক সঙ্গীতকে